আমি ছোট থেকেই কাপড়ের ব্যবসা করি এই কাপড়ের ব্যবসা করতে আমার খুব ভালো লাগে এই কাপড় দোকান থেকে কিনে নিয়ে যাই যেমন কাতান তাঁত মিস্কল তাঁত হ্যান্ডলুম এই শাড়িগুলি কিনে নিয়ে যাই আমি বাড়ি থেকে বিক্রি করি এবং বাড়িতে এবং শাড়ির কাজও করি এই শাড়ি অনেক দোকানে দোকানে বিক্রি করি এবং বাড়ির আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশি সবাই এসে কিনে নিয়ে যায় আমার মেয়ে ছোট থেকেই আমার সঙ্গে যুক্ত ছিল সেও আমার কাজ দেখে খুব আগ্রহ সেও এই কাজ করতে বাড়ির কাজ করতে ইচ্ছুক